আমার বাড়ির উঠোনে এই সময় সকাল হলেই ভোর হলেই কাক প্রচুর কাক আসে যা মুড়ি খেতে দিই মুড়ি খেতে দিলে তারা আসে প্রচুর পেঁচা আসে পেঁচা পাখি সেই পাখিগুলোকেও খেতে দিই তাছাড়া শালিক আসে শালিকগুলো ভাত দিলে তারা খেয়ে যায় এছাড়া টিয়া পাখি আসে গাছে বসে তারাও আসে কিন্তু তারা খায় না তারা ঘুরে বেড়ায় এছাড়া আমার একটা নিজেরই একটা পোশা টিয়া আছে যা আমি পেয়েছিলাম গাছ থেকে কিন্তু সে খেতে পারে না বলে আমাকে নিজেকেই তাকে ছোলা খাইয়ে দিতে হয় সে পাখিটাও নিয়ে আমি খুব পাখিদেরকে নিয়েই আমি খুব ভাবি পা যায় যে পাখি যেন না কষ্ট পায় তার জন্য নিজেকে মানে পাখিদেরকে খেতে দেওয়া সকালে উঠে তারাও তাদেরও খিদে বা ঝড় হলে ঝড় বৃষ্টিতেও পাখি পড়ে যায় অনেক সময় সে পাখিগুলোও তুলে এনে আমি খুব যত্ন করে তাদেরকে আবার গা শুকিয়ে দিয়ে যাতে উড়ে যেতে পারে তার জন্য সহযোগিতা করি এছাড়া আমার বাড়ির প্রচুর ধরনের পাখি আসে সেই পাখিগুলো শুধু খাওয়ার দিলেই তারা দুটো খেয়ে প্রতিদিন সেই একটা সময় এসে তারা আমার উঠোন থেকে খাবার খেয়ে যায় কখনও ছাদ থেকে ছাদে প্রচুর পায়রা আসে তারা ধান খেতে আসে কখনও ধান দিই কখনও গম দিই তারা খেয়ে এসে তারা চলে যায়